একটি অঞ্চলে বিভিন্ন ধরনের ধর্মের লোক বসবাস করে থাকেন কিন্তু তারা একসঙ্গে তাদের নিজেদের দৈনন্দিন জীবন অতিবাহিত করে তারা প্রত্যেকেই নিজেদের ধর্মে বিশ্বাসী সমস্ত ধর্মে তাদের নিজেদের সংস্কৃতি রয়েছে নিজেদের দৈনন্দিন জীবনে হিন্দু ধর্মীয় লোকেরা প্রতিদিন মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন এবং ইসলাম ধর্মের লোকেরা মসজিদে গিয়ে নমাজ পাঠ করে থাকেন এরা প্রত্যেকে নিজেদের ধর্মীয় কাজে অনুশীলনকারী প্রতিটি ধর্মের আলাদা আলাদা উৎসব রয়েছে সেগুলি প্রত্যেকটি নির্দিষ্ট সময়ে পালন করা হয় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে অনেক ধর্মীয় দ্বন্দ্ব বিবাদ মীমাংসাও হয়ে থাকে কিন্তু তা সত্ত্বেও সকল ধর্মের লোক সহযোগে একসাথে বসবাস করেন এবং নিজেদের দৈনন্দিন জীবন অতিবাহিত করে থাকেন